এখন নতুন সংবাদ বলতে সামনেই প্রাইমারির টেট পরীক্ষা আছে তো অনেক দিন পরে এটা চাকরির পরীক্ষাটা হচ্ছে তো যেটা আমার শুনে খুবই ভালো লেগেছে